সংস্কৃত ভাষার প্রভাব বাংলা ভাষায় অনেকখানি পড়েছে এবং যার ফলে বাংলা ভাষা শুনতে মিষ্টত্ব লাগে এই বাংলা ভাষার জন্য আমরা গর্বিত এই বাংলা ভাষায় রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার পেয়েছেন এবং নজরুলও এই বাংলা ভাষায় বিভিন্ন গান এবং কবিতা রচনা করেছেন